হ্যাঁ নমস্কার দিদি বলুন হ্যাঁ বলছি বলুন দিদি

আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি বলছি দিদি আমাদের এখানে আপনি এসে অবশ্যই খেতে পারবেন আর হ্যাঁ এখন যা নতুন এই সব উঠেছে সব তো দেখি ইউটিউব দিয়ে ইউটিউবাররা আসে ভিডিও করে তো ওই জন্য অনেকেই এসে খেয়ে দেয়ে গেছে দেখেছি আমি তো আমাদের এখানের দাম বলতে আমরা পাপড়ি চাট পঞ্চাশ টাকা করে প্লেট রেখেছি যেখানে ছটা পাপড়ি দেওয়া হয় আর ফুচকা বলতে ছটাই ফুচকা দেওয়া হয় দই ফুচকা আর সাথে চাটনি দেওয়া হয় আর আমাদের পার্সেলেরও ব্যবস্থা আছে আপনি চাইলে পার্সেল নিয়েও যেতে পারবেন কোন অসুবিধা নেই এছাড়াও ভেলপুরি আলু কাবলি এই সবও বিক্রি করি আমি অসুবিধা হয় না ঠিক আছে আপনি কবে আসবেন

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপ হুম বলুন হ্যাঁ অ্যাড্রেসটা হ্যাঁ হ্যাঁ অ্যাড্রেসটা আপনি নোট করে নিন আমি একদম চেতলাতেই আমার ইয়ে আছে চেতলা অহীন্দ্র মঞ্চ আছে না ওই তার পাশেই আমার স্টলটা দোকানটা ঠিক আছে হুম হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি আসুন এসে খেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম হুম হুম